আমি কখনও পাখিদের ক্লাবে বা দলে যোগ দিইনি যাই হোক আমি একটা বার্ডিং ক্লাব বা গ্রুপে যোগদান করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করতে পারি একটি বার্ডিং ক্লাবে অংশগ্রহণ নবীন এবং পাকাপাকি উভয়ের জন্য এটি পুরস্কৃত অভিজ্ঞতা হয় এই গোষ্ঠীগুলি প্রায়শই উৎসাহীদের তাদের আবেগ ভাগ করে নেওয়ার জ্ঞান বিনিময় করতে পারে এবং সম্মিলিতভাবে পাখি দেখার যে একটা আউটিং তার জন্য যে একটা প্ল্যাটফর্ম সেটা সরবরাহ করে এই ধরনের একটি সম্প্রদায়ে যোগদান ব্যক্তিদের পাখিদের বিভিন্ন প্রজাতি বিভিন্ন আবাসস্থল এবং বিভিন্ন পাখি দেখার যে কৌশল সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেয় অভিজ্ঞ সদস্যরা প্রায়ই পাখি শনাক্তকরণ তাদের আচরণ বোঝা এবং পর্যবেক্ষণ দক্ষতা উন্নয়ন করার জন্য মূল্যবান টিপস শেয়ার করতে পারে একটি বার্ডিং ক্লাবের মধ্যে বন্ধুত্বের অনুভূতি একটি সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে যেখানে অংশগ্রহণকারীরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবং তাদের পর্যবেক্ষণগুলি ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করে গ্রুপ বার্ড ওয়াচিং আউটিং নতুন আবাসস্থলগুলি অন্বেষণ এবং পাখি প্রজাতির একটি বিস্তৃত করার সুযোগ প্রদান করে শিক্ষাগত দিকগুলির বাইরে বার্ডিং ক্লাবগুলি স্থানীয় পাখির জনসংখ্যা এবং তাদের আবাসস্থল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে সংরক্ষণের প্রচেষ্টায় অবদান রাখে সামগ্রিকভাবে একটি বার্ডিং ক্লাবের অংশ হওয়া পাখি দেখার আনন্দকে বাড়িয়ে তোলে সহকর্মী উৎসাহীদের সাথে দীর্ঘস্থায়ী সংযোগ তৈরি করে এবং বিশ্বের জন্য একজনের উপলব্ধি আরও গভীর করে